রেডিও স্টেশনে আপনার আমার প্রিয় প্রোগ্রাম হল আনন্দ সংবাদ এই আনন্দ সংবাদে আমি পুরুলিয়া বা পশ্চিমবঙ্গের নানান খবর পাই দেখতে তাই এটি আমার পছন্দ এই এই প্রোগ্রামে শুধু রাজনৈতিক ব্যাপারে নয় খেলা গান আবৃত্তি নানান নানান নায়ক নায়িকাদের কার্যকলাপ সম্পর্ক জানা যায় এ আনন্দ সংবাদ দ্বারা আমরা ভারতের কোনায় কোনায় কী কী কার্যকলাপ হচ্ছে এইসব জানতে পারি এ আনন্দ সংবাদে রাজনৈতিকও খুবই জানা যায়